মানুষের নানা রকম শখ থাকে ঘুরতে যাওয়া গল্পের বই পড়া ওরকম অনেক অনেক অনেক শখ থাকে তো রান্না করতেও অনেকে ভালোবাসে রান্না করতে ভালো আমারও ভালো লাগে রান্না করতে তো যেহেতু খেতে হবে তো রান্না করতেই হয় তো তাই করি মাঝে মাঝে রান্না তো যখন আত্মীয় আসে বাড়িতে তখনও রান্না করার জন্য কেউ না থাকলে আমাকেই করতে হয় তো তখন তাতে একটু স্বাদ বাড়ানোর জন্য ঘিটা একটু যদি রান্নার শেষে আমি দিই তাহলে একটু টেস্ট টেস্ট তো হয় আর যদি ধরো আমি খিচুড়ি রান্না করলাম তাতেও যদি আমি একটু ঘি দিয়ে পরে মশলাগুলো ভেজে দিই সেটাও ভালো লাগে খেতে যেমন অনেকে আছে যেটা ম্যাগি মশলা দেয় কী কীসে যেন ওই নিরামিষ রান্নাতে ম্যাগি মশলা ব্যবহার করে আর তারপর তেল গরম ধরো যখন তরকারি ফুটছে কোনো মাছের তরকারি বা এরকম কিছু তখন যদি একটু সরষের তেল দেয় কাঁচা তখনও ভালো লাগে গরম মশলাও যদি নিরামিষ তরকারিতে দেওয়া যায় তখন টেস্টটাও একটু বাড়ে মাঝে মাঝে তো রান্না করার সময় এগুলোই ব্যবহার করি তেজপাতা যদি আমার কখনও দিতে ভুলেও যাই তো ওটা যদি গরম করে পরে আমি ওটাতে দিয়ে দিই তাহলে ওর গন্ধটাও চলে আসে তো এইভাবেই রান্না করলে মোটামুটি ভালোই হয় খারাপ হয় না